আমার যখন ছাত্রজীবন কেটেছে বা আমার যখন শৈশব কেটেছে তৎকালীন দিনের শিক্ষার্থীদের বা বাবা মায়ের পছন্দ রুচিবোধ অন্য রকম ছিল বত্তমানে ছাত্রছাত্রী বা শিক্ষার্থীদের এবং পিতামাতার বা গার্জিয়েনদের পছন্দ অভিভাবকদের ভিন্ন রকম তো তৎকালীন দিনে দশম শেণির পর মানুষ

এর এই ধরনেরই প্রবণতা বিশেষ প্রাধান্য তৎকালীন দিনে অবশ্যই লক্ষ্য করতে পারা যেত কিন্তু বর্তমানে যুগের সাথে সাথে তাল মিলিয়ে বর্তমানে যে সমস্ত শিক্ষা বা গ্রহণ করে থাকে সেক্ষেত্রে বাবা মায়ের থেকে ছাত্র ছাত্তী দেরই অনেকের বিভিন্ন রকমের যারা যে সমস্ত অভিভাবকরা বিশেষ শিক্ষিত নয় তাদের ক্ষেত্রে তাদের শিক রা বা ছাত্ররা নিজেরাই ভূমিকা পালন করে থাকে পরবর্তী জীবন কোন দিকে এগাতে চায় এবং অপরদিকে যে সমস্ত বাবা মা একটু শিক্ষিত বা রয়েছে তারা তাদের সন্তানদের পছন্দ অপছন্দের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ না করে নিজেদের কী পছন্দ বা কী গুরুত্ব আরোপ কঢ়তে চায় সেক্ষেত্তে তারা দশম শ্রেণীর পর বেশিরভাগ ক্ষেত্রেই একাদশ শ্রেণী ও দ্বাদশ শেণির পঠন পাঠনের পর বিভিন্ন কার্য কর্মে বা বিভিন্ন অন্য শিক্ষার দিকে মনোনিবেশ কঢ়তে যায় তবে বর্তমানে খুব অল্প সময়ে সাফল্য পাওয়ার জন্য বা অনেকেই চায় খুব অল্প সময়ের মধ্যেই পঠন পাঠন করতে তার জন্য অনেকেই দশম শেণির পরেই একাদশ দ্বাদশ শেণিতে পঠন পাঠন করলেও ও বর্তমানে এ ধরনের প্রবনতা অনেকটাই বরই পেয়েছে যে দশম শেণির পরেই বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বিভিন্ন রকম হোটেল ম্যানেজমেন্ট এছাড়া নার্সিং এই সমস্ত জিনিসের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে বা পছন্দ বাড়ছে এবং সেই দিকে অবশ্যই গুরুত্ব আরোপ করছে বলে আমি মনে করি তো বর্তমানের দিনের শি শিক্ষো শিক্ষার্থীদের বা বাবা মায়ের পছন্দর সঙ্গে আমার তৎকালীন দিনের পঠন পাঠনের অনেক তারৎম্য ছিল তো বর্তমান দিনে বেশিরভাগ সিদ্ধান্তই ছাত্ররা নিজেরা নিয়ে থাকছেন যাদের বাবা মা বেশি শিক্ষিত নয় বা বৈসান নয় এবং যাদের বাবা মা বেশি কিছুটা শিক্ষিত তারা আবার সন্তানের মতামতের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করতেই চান না তারা তাদের নিজেদের মতামত বা প্রাধান্যকে সন্তানের ওপর চাপিয়ে দিতে চাইছে